হ্যাঁ বলছিলাম হুগলি সুপার মার্কেটে আপনার দোকান তো ও আচ্ছা ওখানে ভালো ভালো জামাকাপড় পাওয়া যাবে তো ও সব রকম কোয়ালিটি আছে তাই তো ও আচ্ছা ওখানে দোকান কি সবসময় খোলা থাকে ও আচ্ছা ঠিক আছে একদম বাচ্চাদের জামাকাপড় পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে আর বোম ওখানে কি রেঞ্জ কেমন সব রকম দাম ও আচ্ছা ঠিক আছে

ওখানে কি আচ্ছা দেখছি আমি সময় করে যাব পারফেক্ট টাইম তো আর বলা যায় না ও কে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দশটার মধ্যেই পৌঁছে যাব একটু মানে একটু দরকার ছিল বা অন্য এক জায়গায় সেই কাজটা সেরে আসছি তার জন্য ঠিক আছে আর ঠিক আছে রাখছি